বাংলা ভাষা বিশেষ করে ইংরাজি ও সংস্কৃত ভাষার দ্বারা প্রভাবিত হয়েছে কেন সংস্কৃতর অনেক শব্দই রূপান্তরিত হয়ে বাংলা ভাষায় এসেছে ইংরাজিরও অনেক শব্দ রূপান্তরিত হয়ে বাংলায় এসছে সেগুলোর কোনও পরিবর্তনই হয়নি যেমন টেবিল টেবিল চেয়ার চেয়ার আর সংস্কৃত রূপান্তরিত হয়ে বাংলা ভাষা হয়েছে অনেক শব্দই এতেই আমরা মনে করি যে বাংলা ভাষা সংস্কৃত ভাষা ও ইংরাজি ভাষার দ্বারা প্রচুরভাবেই প্রভাবিত হয়েছে